শিল্প জীবন অনেকটাই গুরুত্বপূণ্ণো আমাদের জীবনে এটা মনে হওয়ার কারণ শিল্প যতটা এগিয়েছে শিল্পীরও কদর বেড়েছে শিল্পী যে কাজটা কোচ্ছেন সেটাই এখন এক একটা শিল্প হিসেবে দাঁড়িয়ে গেছে সমাজ এখন অনেকটা উন্নত হয়ে গেছে কারণ যে শিল্পীরা যে শিল্প কাজ করছে শিল্পের যেভাবে উন্নতি ঘটেছে তাতে সমাজেরও অনেকটাই উন্নতি ঘটে যাচ্ছে তো সমাজের উন্নতি ঘটার সাথে সাথে শিল্পীরা যেইসব কাজ কোচ্ছে যেমন ধরুন কাঠের কাজ এবং যে শোলার কাজ যেই কাজগুলো তারা করছে সে কাজগুলো কিন্তু এক একটা শিল্পের পরিচয় দিচ্ছে তো সেরকমই শিল্পের অনেকটা উন্নতি ঘটে গেছে তো এই রকমই সামাজিক জীবনে শিল্পটা অনেকটাই গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়িয়ে গেছে কারণ যারা এখন যারা শাড়ি তৈরি করছে বা সুতো তৈরি করছে এখন যেমন শাড়ির পোশাক বা অন্যান্য যেরকম পোশাকগুলো আছে সেরকম পোশাকগুলো অনেক বড়ো দিকে যাচ্ছে অনেক উন্নতি হয়েছে তারা তাদের কারখানার এমনকি যে সাবান তৈরি বা অন্য অন্যান্য কিছু সেইগুলোরও অনেক কিছুর ব্যবস্থা নেওয়া হচ্ছে তো এই রকমই যদি অনেক কিছু ইয়ে করা হয় অনেক রকম সমাজের উন্নতি হতে পারে তো সেই জন্য শিল্পীরা যেইভাবে কাজ করছে সেইভাবেই অনেকটা গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছে তার জন্য শিল্পীদের অনেকটা ভালোভাবে কাজ করতে হচ্ছে শিল্পীরা ভালোভাবে কাজ করলেই শিল্পটা এগিয়ে যায় শিল্পের কদর বেড়েছে শিল্প এখন অনেক মানুষই সরকারি চাকরি না পাওয়ার জন্য শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে যাতে তাদের শিল্পটা কাজে লাগে শিল্পকে এগিয়ে নিয়ে গেলে অনেকটাই কাজ তারা করতে পারে তো সেই জন্য শিল্প এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে অনেকেই ঘরে বসে নানা কাজ করতে চাইছে যাতে তারা এগিয়ে যেতে পারে সেই জন্যে এখন শিল্পের অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে